সরকার আমার বা আমাদের সকলের জন্য অনেক রকম সাহায্য করে যেমন এখন যে রোগ ডেঙ্গু ম্যালেরিয়া টাইফয়েড এইসব রোগ থেকে বাঁচতে গেলে আমাদেরকে মাইকে করে অ্যানাউন্স করে জানিয়ে দেওয়া হয় যে মশার কামড় থেকে রক্ষা পেতে গেলে মশারি টাঙিয়ে শুতে হবে এই মশারি না টাঙালে মশা কামড় দেয় মশার কামড় থেকে নানা রকম রোগ সৃষ্টি করে তাই আমরা আমাদের গ্রামে গ্রামে এবং পাশাপাশি গ্রামে সবাইকে মাইকে করে অ্যানাউন্স করে জানিয়ে দেয় এবং ডাক্তাররা আমাদের পরিষেবার জন্য সাহায্য করে যাতে আমরা রোগ থেকে মুক্তি পাই এই রোগ থেকে মুক্তি পেতে গেলে আমাদের ছোট ছোট যে আমাদের পাত্রের মধ্যে পচা জল নালার মধ্যে পচা জল ওই সবকে ফেলে পরিষ্কার রাখতে হবে এবং ব্লিচিং পাউডার দিয়ে নালার মধ্যে বালির বা নালার মধ্যে চারধারে ছড়িয়ে দিতে হবে তাহলেই আমরা রোগ থেকে অনেকটা মুক্তি পাব তাই ডাক্তাররা আমাদেরকে এইভাবে অনেক রকম সাহায্য করে আর মেডিক্যাল ক্যাম্প হয় আমাদের দেশে আর পাশাপাশি গ্রামেও আমরা দেখেছি মেডিক্যাল ক্যাম্প যখন হয় সে ক্যাম্পের মাধ্যমে আমরা বয়স্ক মহিলাদের দেখেছি যে চোখ কে ছানি পড়া ওই চোখের ছানি অপারেশনের জন্য ক্যাম্প হয় ওই ক্যাম্পটিতে বিনামূল্যে চোখ অপারেশন করা হয় এবং চোখ অপারেশনের পর তাদেরকে নানা রকম সাহায্য করে বাড়িতে পাঠিয়ে দেয় বাড়ি থেকেই নিয়ে যায় আবার বাড়ির মধ্যে পাঠিয়ে দেয় আর ক্যাম্পের মধ্যে আমরা যেইটুকু দেখেছি সরকার চারজন পাঁচজন ডাক্তারের সাহায্য নিয়ে ক্যাম্প করে ওই ক্যাম্পটিতে আমরা যেমন চক্ষু অপারেশন আর রক্তদান শিবির এখন ওই ডাক্তাররাই আমাদের রক্তদান শিবির থেকে রক্ত নিয়ে যেয়ে প্রচুর আমাদের মতো রোগীদেরকে বাঁচিয়ে তোলে